আমি রান্না শুরু করার আগে আমি হাতের কাছে রাখি যে রান্নার মেনুটা আমি বানাবো তার কী কী দরকারি উপাদান সেগুলি আমি হাতের কাছে রাখি যদি আমি চিকেন এর কোনো রান্না বানাই তাহলে ওই চিকেনের সাথে জড়িত যেসব মশলা যেমন যদি চিকেন কারি বানানো হয় তবে চিকেনের সাথে যেসব মশলাগুলো লাগবে যেমন চিকেনের সঙ্গে হলুদ নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তেল পর্যাপ্ত পরিমাণে জল আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা আর স্বাদ অনুপাত লঙ্কা আর এগুলো সঙ্গে রাখার পর আমি চিকেনটাকে কাটিং হয়ে যাওয়ার পর চিকেনটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে ওই জলটাকে ছেঁকে নিয়ে একটা পরিষ্কার পাত্রের মধ্যে চিকেনটাকে রাখি এবং তারপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে হিট করার পর সরষের তেল দিয়ে তারপর ওই কাঁচা যেসব মশলাগুলো আছে আদা রসুন পিঁয়াজ সেটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরও ওই চিকেনটাকে দিয়ে আর চিকেনের সাথে স্বাদ অনুসার নুন হলুদ মশলা দিয়ে ওইটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ওইটাকে সিদ্ধ করার পর চিকেনটাকে পুরোপুরি রান্নার উপযুক্ত পরিমাণে রেডি করা হয়